হ্যালো

হ্যাঁ ওই আমি তোমার বলছিলাম যে আমার একটা বোট খারাপ হয়ে গেছে হ্যাঁ আর ওই কারেন্ট সাপ্লাই ঠিকঠাক ভালো আসতেছে না কী সমস্যা হয়েছে না না আসতে তো হবে তবে সমস্যাটা কী হচ্ছে ওই বোর্ডে লাইন থাকতেছে না আর তোমার হচ্ছে ওই তোমার ওই টিভি ঠিভি কিছু চলছে না ও আচ্ছা তা কীরকম খরচা হবে মনে হয় ওহো তা আরেকটা ওই সঙ্গে ইয়ে নিয়ে আসতে হবে ওই একটা প্লাগ নিয়ে আসতে হবে বললো দুটো মানে থ্রি পিন প্লাগ একটা হলেই হবে আর একটা ওই তোমার টু পিন প্লাগ হলেই হবে কালকেরে কী বার আচ্ছা তা রবিবারে হ্যাঁ কালকে আসলে হবে বিকেলের দিকে আসলে হবে বিকেলে গেলে তো আসো আচ্ছা সকালে ফাঁকা পাবে বলছি সকালে ফাঁকা পাবে কি আচ্ছা তাহলে ঠিক আছে বিকেলে আসলে হবেখনে